বলছি আপনি কি ওই নার্সিং ফলোয়ারস ঐ এই এন্টারটেনমেন্ট থেকে বলছেন কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাগবে তো অনেক চারা তা যে যেসব তোমার কাছে কী কী আছে একটু বলে দিলে ভালো হতো হ্যাঁ গোলাপের গোলাপের যেসব চারাগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর যেসব ডালিয়া এই শীতকাল আসছে তো গাছ লাগাবো হ্যাঁ হ্যাঁ আমি এই এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে যাবো তো তাই একটু বলছিলাম ভালো ফুলের চারা থাকলে একটুকুনি বেশি রাখবেন হুম গোলাপ চারা পাঁচটা ছটা কী কী গোলাপ আছে একটু বলুন তো লাল গোলাপ ছাড়া আর খয়েরি খয়েরি ডিপ খয়েরিটা কাঠ গোলাপ গাছ আছে কি ঠিক আছে কাঠগোলাপও একটা আলাদা করে রাখাবেন হ্যাঁ কাঠগোলাপও লাগবে ঠিক আছে আর যেসব গোলাপ গোলাপের চারা কিন্তু আমার বেশি লাগবে গাঁদা যেসব আছে একটু দেখে আনবো তো একটু মানে অনেক করে একটু সাইড করে রাখবেন যে যাতে আমি দু সপ্তাহ পরে গিয়ে আমার এত হ্যারাসমেন্ট না যায় বুঝতে পেরেছেন এটাই আপনার কন্টাক্ট নাম ইয়ে তো নম্বর ঠিক আছে